এখনকার টিভিতে যে আমরা খবর দেখ দেখি আসল কিন্তু খবর পাই যে পাওয়া যাচ্ছে না খালি খুন কোথায় মারামারি এই সব একটা এক যে খবর ভালো খবর শুনবো সে শোনার কোনো উপায় নেই যে কোনো চ্যানেল বলো আর যাই বলো সব এখন পার্টিগত হয়ে এ ওর ঘাড়ে চাপাচ্ছে খুন হচ্ছে নানা রকমের যাচ্ছে কিন্তু আমরা এসব ভালোবাসি না আমরা কোথায় একটা ভালো সংবাদ জল বৃষ্টি নানা রকমের কিংবা চাষবাসের এই সব খবর শুনবো কিন্তু এখন বেশিরভাগ হচ্ছে মারামারি দন্ড এইসব হচ্ছেে